আমার বাড়িতে ব্যবহার করা যে ইলেকট্রনিক্স আইটেমগুলি আছে তার মধ্যে হলো ওয়াশিং মেশিন টিভি কম্পিউটার মাইক্রো ওভেন এইগুলি এই ওয়াশিং মেশিন আমি কিনেছি অনেক দিন আগেই তার কারণ আমার বাড়িতে কাচাকুচি করার মতো সেরকম কোনো লোক নেই তো সেই জন্য জামা কাপড় প্রতিদিনকার জামা কাপড় কাচতে গেলে এই ওয়াশিং মেশিনটি খুবই দরকার ছিল সেই জন্য কেনা হয়েছে টিভিটি কেনা হয়েছে অনেক দিন আগেই তার কারণ টিভি না থাকলে দেশ বিদেশের খবরাখবর খেলা বা বিভিন্ন রকমের সিনেমা যেগুলি হয় সেগুলি দেখতে পেতাম না সেই জন্য টিভিটি কেনা হয়েছিল কম্পিউটার কম্পিউটারটি কেনা হয়েছে তার কারণ বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করছে কলেজে পড়ছে তাদের বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ বা তাদের বিভিন্ন রকমের প্রজেক্ট রিপোর্ট তৈরি করার কাজে লাগে এবং প্রিন্টারও আছে তার সাথে সে সেই প্রজেক্ট রিপোর্টগুলি প্রিন্ট করতে পারে এবং তারা কলেজে বা স্কুলে সেগুলো সাবমিট করে সাবমিট করে সেগুলো কলেজে দেখায় তো এই জন্য আমার কম্পিউটারটি এছাড়াও ইমেল ব্যবহার করার জন্য কম্পিউটারটি কেনা হয়েছে এছাড়াও আর একটি আছে মাইক্রো ওভেন মাইক্রো ওভেনের মাধ্যমে খুব সহজেই গ্যাস বা কাঠের চুলা ছাড়াই রান্না করা যায় ফ্রাইং প্যানের মাধ্যমে তো ফ্রাইং প্যানও আছে ওই মাইক্রো ওভেনের মাধ্যমে তারা কিন্তু মাইক্রো ওভেনে এছাড়াও আর একটা হয় কী মাইক্রো ওভেনের মাধ্যমে কোনো জিনিস খাবার গরম করা যায় আর একটি হচ্ছে ইনডাকশান ওভেন ইনডাকশান ওভেনে রান্না হয় মাঝেমাঝে এবং একটা সমস্যা হয় ইনডাকশান ওভেনে কী ইলেকট্রিক চলে গেলে সেটা করা যায় না কিন্তু ইলেকট্রিক থাকাকালীন মাইক্রো ওভেনে রান্না করলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এছাড়াও বাইরে যদি কোথাও যাওয়া হয় কোনো কাজে সেইক্ষেত্রে ইনডাকশান ওভেনটি সঙ্গে নিয়ে গেলে হোটেলের প্লাগে সেখানেও অল্পস্বল্প রান্না করে আমরা খেতে পারি এই জিনিসগুলি এইভাবে আমাদের কেনা হয়েছে এবং এগুলি ব্যবহার করার ফলে আমাদের অনেক সময় সাশ্রয় হয় এবং বিদ্ দেশে বিদেশের খবর খুব সহজেই আমরা জানতে পারি এবং ভালো করে আমরা ব্যবহার করতে বা আমরা এগুলো কিনে খুশি